আমাদের এখানে এলাকার প্রাকিতিক সম্পদ যেগুলো ব্যবসাতে কাজে লাগে সেগুলোর মধ্যে হচ্ছে বেশিরভাগ আমরা একটা শিল্পাঞ্চলে বসবাস করি তার জন্য আমাদের এখানে কল কয়লা আকরিক এবং বালি খুবই গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য এবং আমাদের এখানে অনেক স্টিল ফ্যাক্টরি আছে যেগুলোতে এই কয়লা আকরিক যেগুলো আছে সেগুলো খুবই মানে দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় হয় তো তার জন্য আমাদের এই ব্যবসার ব্যবসার জন্য ব্যবসার জন্য এই সম্পদগুলি খুবই প্রয়োজনীয় এবং প্রতিদিন প্রতিদিন অনেক অনেক কোয়ান্টিটিতে এই সম্পদগুলো আমাদের আমদানি রপ্তানি হয় এবং ব্যবসার জন্য খুবই প্রয়োজনীয় হয় এবং এর দ্বারা আমরা নিজেদের জীবন শৈলী কাজে লাগাই এবং আমাদের জীবনে অনেক কাজে লাগে এই সম্পদগুলি ঘরেও কাজে লাগে এবং ব্যবসার দ্বারাও কাজে লাগে এবং বিভিন্ন শিল্পক্ষেত্রেও কাজে লাগে তো আমরা এইগুলোকে প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবসার জন্য সবসময় ইউস করি মানে ব্যবহার করি এবং এইগুলোর জন্য আমাদের দৈনন্দিন জীবন অনেক ভালোভাবে কাটে